হ্যালো হ্যাঁ বলুন কীভাবে পড়েছিলেন কীভাবে পড়েছিলেন

বুঝতে পারছি এক্স রে করেছেন আচ্ছা দেখছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি দাঁড়ান দেখছি হ্যাঁ আপনার তো হাতটা ভেঙে গেছে ওটা অপারেশান করতে হবে ঠিক আছে অপারেশান করলে ওটা ঠিক হয়ে যাবে এমনিতে ঠিক হবে না এমনি ঠিক হবে না ওটা অপারেশান করতেই হবে নাহলে ওটা বেঁকে রয়ে যাবে বেঁকে রয়ে যাবে হ্যাঁ ক্রিটিকাল অবস্থা এখনই বলতে ইমিডিয়েট যতো তাড়াতাড়ি করবেন ততো তাড়াতাড়ি ভালো কারণ বেশি দেরি হয়ে গেলে বেঁকে রয়ে যাবে বুঝতে পারছেন তাহলে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন বলুন না আজকে তো নেই পরের দিন চেম্বার আছে আমার আগামিকাল না না আজকে আমি আজকে আমি ছুটিতে আছি বুঝতে পারছেন হ্যাঁ কাল কালকে আগে আমাকে চেম্বারে দেখান তারপরে আমি নার্সিংহোমে বলে দেবো সেখানে ভর্তি হয়ে যাবেন কালকেই হয়ে যাবে অপারেশানটা বুঝতে পারছেন না না ভয়ের কোনো কিছু কারণ নেই খরচা এবারে আমার ফিজ যেটা আমার ফিজ পাঁচশো টাকা এবারে ম্যাক্সিমাম সেটা আপনি আচ্ছা বুঝতে পারছি ঠিক হয়ে যাবে কোনো চাপ নেই ঠিক আছে আচ্ছা তাহলে আপনি তাহলে কালকে এসে দেখিয়ে নেবেন আমাদের চেম্বারে ঠিক আছে রাখছি